সাঁতারুরা কিছু সাধারণ ভুল করে যেগুলি হল যে তারা অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে যার কারণে তারা হাঁপিয়ে পড়ে তাই আমার মতে বলে প্রথমে প্র্যাক্টিস করুক অল্প অল্প করে কিছুদিন যাক তারপর সে অল্প সময়ের মধ্যে যাওয়াটা শুরু করবে জলের ভয় কাটানোর জন্য প্রথমে জলে নামতে হবে এবং প্রথমে প্রথমের দিকে জলে কাছাকাছি থাকতে হবে